হ্যাঁ বাবা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি বাবা বলছি আমি এই তো ভালো যাদবপুর ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছি এখানে চান্স পেয়ে গেছি তো আমাদের এই মানে পড়াশোনার ক্ষেত্রে আমি তো ওখানে জয়েন হবো তো সেই বিষয়ে কিছু কথা বলতাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পড়াশোনা ভালো চলছে বাবা কিন্তু কিছু টাকা পয়সার জন্যে এখন অসুবিধা হয়ে গেছে তো এই অ্যাডমিশান নিতে টাকা পয়সার তো অনেক দরকার তো সেই জন্যে আমি তোমাকে অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছিলাম কিন্তু ঠিক বলা হয়ে ওঠে নি কিন্তু না পেরে আজকে তোমাকে কল করলাম না বাবা অসু না আমিও পড়াশোনার দিকটা বাবা ভালো ওই দিক থেকে আমি চেষ্টা করছি আমা আমার দিক থেকে আমার বেস্ট দেবার জন্যে তো আমি সব সময়ের জন্যেই পড়াশোনার দিকেই ফোকাসটা করি তো এখন আমি বর্তমানে ভালো রেজাল্ট করেছি তো আমার কল্যাণীতে অনেকে করছে আমার বন্ধুবান্ধব কিন্তু আমার যাদবপুর ইউনিভার্সিটিটা ভালো লাগে তো ভাবছি আমি ওখানেই করবো না স্যার আমার আমার সঙ্গে কথা হয়েছে তো এখান থেকে আর পনেরো দিনের মধ্যে আমার এখানতে কিছু টাকা লাগবে হ্যাঁ তো আপ তুমি একটু ব্যবস্থা করো যে করে হোক আমি কথা বলে নিচ্ছি তাহলে সেই মতো করে স্যারের সঙ্গে